হ্যালো হ্যালো গৌড়বঙ্গ হাসপাতাল আচ্ছা আচ্ছা আমি কি গৌড়বঙ্গ আমি কি রিসেপশানিস্টের সাথে কথা বলছি বলছি হ্যাঁ বলছি ম্যাডাম আমাদের এখানে খুব আমি একটু অসুবিধার মধ্যেই পড়েছি যে আমার বাচ্চাটাকে কয়েকদিন মানে কয়েকদিন ধরেই আমার বাচ্চাটার জ্বর জ্বর পাতলা পায়খানা হ্যাঁ তো আমি বাচ্চাটা অসহ্য হয়ে পড়েছে আমাকে সবাই আপনার ওই ইয়ে আপনাদের হসপিটালেই ভর্তি করার কথা বলছে তো বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছি আজকেই নিয়ে যেতে চাইছি তো ওখানে কি ব্যবস্থাপনা আছে ওখানে সিট টিট ফাঁকা টাকা হয়েছে একটু আমাকে বলতে পারবেন দিদি সিট আছে না আচ্ছা আচ্ছা তো ইয়ে গেলেই কি সঙ্গে সঙ্গেই ডাক্তার দেখবে একটু বলবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি কি এখনই বেরোব দিদি এখন যদি বেরোই মোটামুটি আমার এখান থেকে আপনাদের হাসপাতাল গৌড়বঙ্গ হাসপাতালে যেতে মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে এখন চারটে বাজে ছটা ছটা নাগাদ ঢুকে যাব ছটার সময় যদি যাই তহলে কি হ্যাঁ ডাক্তারবাবুকে দেখিয়ে এবং বাচ্চাকে ভর্তি করার সমস্ত কিছু হবে হ্যাঁ হ্যাঁ দিদি আছে স্বাস্থ্য সাথীর ব্যবস্থা আছে ওখানে বাহ বাহ হ্যাঁ বাহ তাহলে তো খুব ভালো হয় দিদি এরকম তো শুনেছি যে কোন কোন নার্সিংহোমের কথা বলেছিলো যে তো সেই নার্সিংহোমগুলোতেই স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা রয়েছে কিন্তু আমি তো এই আর আমারও অবস্থা খুব একটা ভালো নয় যদি স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থাটা ওখানে হয় তাহলে তো খুবই ভালো হয় দিদি আমি খুবই উপকৃত হবো এই ব্যপারে আচ্ছা আচ্ছা আচ আচ্ছা আধার কার্ড নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম দিদি এরকম ইশের ওই ওই বেড ভাড়া টারা এরকম কতো টাকার মতোন লাগবে সেটা কি আমাকে বলতে পারবেন হাসপাতালে টাকা পয়সার ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি তাহলে আমি আজকে যে করে হোক আমি রওনা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি তাহলে নিয়ে আসছি আমি খুব মানে দুশ্চিন্তার মধ্যে আছি এবং বাড়িতে এখানে সবাই পাড়াতেও সবাই বলছে যে এখানে বাড়িতে রেখেছি কেন হ্যাঁ খুব আমি ইশের মধ্যে যাই হোক দিদি তাহলে খুব ধন্যবাদ আমি অবশ্যই আসছি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি রেডি হয় হ্যাঁ আপনি আপনি কি থাকবেন ওখানে দিদি তো আমি পাবো তো আপনাকে না দিদি আমি আটটার আগেই আমি ঢুকবো ওখানে ঠিক ঠিক তা খুবই ভালো হয় তা তবে আমি ছটা সাড়ে ছটার মধ্যে আমি পৌঁছে আপনাকে একবার ফোন করবো দিদি মনে কিছু করবেন না ঠিক ঠিক আছে ঠিক আছে দিদি তাহলে ওকে খুব খুশি হলাম দিদি ঠিক আছে দিদি ওকে ওকে